হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আমি এখন হসপিটালে আছি এখন তো চেম্বারে নেই আমি আর দুঘণ্টা পরে চেম্বারে যাব এখন হসপিটালে কিছু কাজ আছে কাজগুলো করে তারপরে আমি চেম্বারে যাব আপনি কি ওখানে চলে এসেছেন তাহলে আপনি একটু বসুন কোন কারণ আমার এখানে একটা পেশেন্ট আছে আমি ওখানে দেখে তারপর যত তাড়াতাড়ি সম্ভব আমি যাওয়ার চেষ্টা করছি মানে আপনাকে তো কিছু টেস্ট করাতেই হবে কারণ দেখুন জ্বর হচ্ছে যেহেতু আপনাকে কিছু টেস্ট আমি করতে দেবো কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে হ্যাঁ ওখানে হয়ে যাবে আমি ওখানে টেস্ট করি আপনি একটু বসুন একটু অপেক্ষা করুন আমি কিছুক্ষণ বাদেই এখানে ধরুন দু তিনটে পেশেন্ট আছে তাদেরকে দেখব তারপর তো যাব আমি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি আপনি একটু বসুন জল টল খান হ্যাঁ আমি চেষ্টা করছি যাওয়ার আপনি আমাদের কম্পাউন্ডারদের বলুন তারা হয়তো আপনাকে একটু দেখে টেখে কিছু ওষুধপত্র দিতে পারে আপনি একটু বসুন যেহেতু আমার দেরি হবে না তাই আপনি ওদেরকে বলুন দেখুন ওরা কোনো হেল্প করতে পারে কি না বেশি নয় পাঁচশো টাকা ফিজ আর আমাদের এখানে টেস্ট সব কিছু করা হয় আপনি চাইলে আমাদের এখানেই করতে পারেন আচ্ছা তাহলে আপনি সব হ্যাঁ হ্যাঁ সব কিছু হয়ে যাবে আপনি আপনি নামটা লেখান এবং টাকাটা জমা দিন দেখুন হয়ে যাবে আচ্ছা তাহলে আপনি ওখানে অপেক্ষা করুন এবং নামটা লেখান ফিজটা জমা দিন আচ্ছা ঠিক আছে